আমি অ্যামাজনে কিছু ঝাড়ু কিছু বই কিছু পেরেক কিছু গাছ তেল এগুলো অর্ডার দিয়েছিলাম আমি বাড়ি থাকছি না ব্যক্তিগত কারণে বাড়ি থাকছি না ফলে আমি ডেলিভারি নিতে পারব না এর জন্য আমি কার্ট থেকে সমস্ত জিনিস সরাচ্ছি এবং এবং আমি বাতিল করছি এবং সেগুলি সরিয়ে দিন